হ্যাঁ বলুন কে বলছেন আচ্ছা আচ্ছা অবশ্যই কিন্তু আমি জানতে চাইছিলাম যে হচ্ছে আপনি বয়স্ক বলতে আপনি কীরকম মানুষ চাইছেন যে চল্লিশ ঊর্ধ্ব বা পঞ্চাশ ঊর্ধ্ব না কি ষাট ঊর্ধ্ব ঠিক আছে আমি আমার গ্রামে অবশ্যই সেটার ব্যবস্থা করে দেবো কিন্তু আপনি কোন দিনে আসতে চাইছেন বলুন ওর কত তারিখ একটা যদি মোটামুটি বলেন আমার এখানে মোটামুটি আমার গ্রাম তো যথেষ্ট বড় তো এখানে আমি আপনি চাইলে আমি আশিজন পর্যন্ত আপনাকে দিতে পারি বয়োজ্যেষ্ঠ মানুষ যাদের দুঃস্থ তাদের অবস্থা ভালো না তাদেরকে আচ্ছা আমাকে কি আমাকে কি তালিকা দিয়ে আপনাকে তাদের বাড়ির অ্যাড্রেস দিতে হবে না কি আপনি এসে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে আপনি এগুলো বিতরণ করবেন ঠিক আছে আমি কালকেই আপনাকে লিস্টটা করে পাঠাচ্ছি কিন্তু আমি এখন একটু ব্যস্ত আছি তো আপনাকে আমি কাল আমি লিস্টটা করে পাঠিয়ে দিচ্ছি এই নাম্বারেই ঠিক আছে রাখলাম ঠিক আছে রাখছি তাহলে